হ্যাঁ হ্যাঁ হ্যালো বলছি কখন আসবেন তাহলে আমি কি সবজি টবজি বার করে রাখব না আজকে তো নিরামিষ তাহলে ডাল আর একটা সবজি করে বানিয়ে দিও আর একটু স স্যুপের ভেজি সব ভেজিটেবিল দিয়ে একটু স্যুপ বানিয়ে দিলে ভালো হয় শরীরটাও ভালো লাগছে না ম্যাজম্যাজ করছে জ্বর জ্বর মতো তাহলে হ্যাঁ তাহলে একটু তাড়াতাড়ি এসে একটু এই নিরামিষ এইগুলো বানিয়ে দিয়ে যেও ডাল করবে আর ওই পনির দিয়ে পটল দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি করবে আর কাঁকরোল আলু ভাজা করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে